আমি আমার জায়গার জন্যে একবার গেছিলাম আইনি নথি করতে তো সেখানে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিলো আমাকে যেমন আমি আমার বাড়ির জমি রেকর্ড করতে গিয়েছিলাম তো সেখানে গিয়ে দেখি যে অনেক সমস্যা আমি যেহেতু অত কিছু জানতাম না তাই আমার স্বামীকে দিয়ে আমি এটা করাই আর সেখানে গিয়ে যেমন আমি ইয়ে ছিলাম আমাদের এখানে একটা অফিস আছে যেখানে জমি টমি নথি করা হয় তো সেখানে গিয়ে অনেক সমস্যার মধ্যে পড়েছিলাম আমার স্বামী আমার সাথে গিয়েছিলো পরে আমাদের পাড়ায় একজন যিনি নথির বিষয়ে জানেন তিনি আমাদের সাথে গিয়ে আমাদের এই সমস্যার সমাধান করেছিলো এবং আমি মনে করি যে এটা খুবই কঠিন